ভারতবর্ষ যেমন পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় তেমনি পশ্চিমবঙ্গকেও ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণ হিসেবে মানা হয় এখানে এখনও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং সামাজিক ঐতিহ্যগুলি একইরকমভাবে ধারাবাহিকভাবে পালন করা হয় এখানে বিভিন্ন ভাষা ভাষির মানুষ আছে আঞ্চলিক অঞ্চল অনুযায়ী এখানে ভাষার বিভিন্ন রূপ দেখা যায় কিন্তু তাদের মূল ভাষা একটাই বাংলা এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ বস বাস করেন এখানে রীতিনীতি এবং অনুশীলন একদম সহজ সরল সাদা মাটা মানুষ মানুষ এখানে বসবাস করেন এখানে বিদেশী কেউ যদি জানতে চায় আমাদের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে তার জন্য আমাদের যেসব ধর্মগুরুরা আছেন ধর্ম যাজকরা আছেন পন্ডিত আছেন হিন্দু মহলে গুরুরা আছেন তারা এই বিষয়ে বিভিন্ন রকম ধারণা দিয়ে থাকতে আমাদের পূজা অর্চনা আমাদের লোকসংস্কৃতি আমাদের লোকগান লোকপরিচিতি লোকচিত্র এবং কুটির শিল্প এবং আমাদের এখানে যে সামাজিক অনুষ্ঠান তার সম্পর্কেও বিভিন্ন রকম ধারণা আমাদের যারা সামাজিক মহাগুরুরা রয়েছেন তারা দিয়ে থাকেন